হ্যাঁ আপনি কি ওই মেকানিক বলছেন তো আচ্ছা আচ্ছা বলছি আমার বাড়ির কলটা খারাপ হয়ে গেছে আপনি সেই পুজোর আগে মানে মাস দুয়েক আগে নতুন সেই যে সাদা বাড়িটা আছে না সেই সাদা বাড়িটায় এসে আপনি দুমাস আগে এই কলগুলো একটু বাগিয়ে দিয়ে গেছিলেন কলটায় না আবার খুব জল কম পড়ছে কী হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না একটু দেখে দেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি কি মোটরটাও বাগাতে পারেন তো ছিলো না আমার মোটামুটি একটা হচ্ছে কী আমি জলটা যেন সাফিসিয়েন্ট পাই এটা আমাকে করে দিতে হবে কারণ জলটা খুবই কম পড়ছে আর বাড়িতে ধরুন না এতগুলো পরিবারের সদস্য ওই জলে ঠিক কুলোচ্ছে না খুব সমস্যায় পড়তে হচ্ছে মানে ওই কলটার উপর নির্ভর করেই পুরো সংসারটা চলছে এই কারণে বলছিলাম আর কি একটু দেখে যাবেন আচ্ছা কালকে একটু আসলে ভালো হয় কালকে আসবেন আচ্ছা আচ্ছা পরশু দিন আসবেন যখন তাহলে এক কাজ করুন আপনার ওই মিস্ত্রিকে একটু সঙ্গে নিয়ে আসবেন হ্যাঁ তাহলে একবারে মোটরটাও দেখা হয়ে যাবে যদি মোটরটার সমস্যা থাকে তাহলে তাড়াতাড়ি আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে আর যদি এবারে পাইপের যদি কোনো সমস্যা থাকে আপনি যেরকম বলছেন যে পাইপটা ফেটে গেছে পাইপ দিয়ে নোংরা জমে সেটা বুজে গেছে যার জন্য জলটা কম আসছে তাহলে পাইপটা একটু চেঞ্জ করতে হতে পারে হ্যাঁ সেই কারণে আপনি একটু তাহলে ওই মোটরটা আগে দেখে নেওয়ার পর তাহলে একটা আপনি বুঝতে পারবেন একটা সিদ্ধান্তে আসবেন যে তাহলে পাইপটা তুলে দিলেই ঠিক হয়ে যাবে পালটে দিলে ঠিক হবে তাহলে আপনি পরশু দিন সকালে আসবেন আচ্ছা দিন

আচ্ছা ঠিক আছে তাহলে একটু বেশি ভোল্টের লাগিয়ে দেবো এইটা কম ভোল্ট আছে একটু বেশি ভোল্টের লাগিয়ে দেবো হ্যাঁ যেহেতু না হলে জলটা টানারও সমস্যা হতে পারে তাই তো মানে জলটা হয়তো টেনে তুলতে পারছে না মোটরটাই তাই তো না কি আচ্ছা ঠিক আছে সেটা তো আপনার ওই যে মিস্ত্রি আছে মিস্ত্রি দেখেও অনেকটা বলতে পারবেন হ্যাঁ উনি যদি বলেন মোটরটা চেঞ্জ করতে হবে আমি চেঞ্জ করে দেবো তাহলে আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে তাহলে হয়তো পাইপটা বাগাতে হবে না বা খুলতেও সারাতেও হবে না পাইপ পালটাতেও হবে না ঠিক আছে তাহলে আপনি পরশু দিন সকালে আসছেন হ্যাঁ আচ্ছা আপনি পরশু দিন সকালে কটা নাগাদ আসবেন ও সাড়ে কি আচ্ছা তাহলে আমি এই বারোটার দিকে একটা একবার আপনাকে মনে করিয়ে দেবো যদি ভুলে যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখলাম